আমার কাছে আমার প্রিয় বই হল বিশ্বকবির লেখা রবীন্দ্রনাথ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতবিতান এই গানের বইয়ের প্রত্যেকটা সিরিজই আমার কাছে রয়েছে এবং এই বইতে থাকা প্রত্যেকটা গান শুনতে খুব ভালো লাগে এবং গান করতেও খুব পছন্দ করি তাই এই বইটা ভীষণই আমার কাছে খুবই প্রিয় একটা বই তাছাড়াও এই বইয়ের যে গানগুলো রয়েছে তো সেই গানগুলোর সঙ্গে আধ্যাত্মিক একটা টান পাওয়া যায় আর এই বইয়ের গানগুলো এতটাই ভালো যে প্রতি মুহুর্তে অনেক কথা মনেও করিয়ে দেয় পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায় তাই প্রত্যেকটা গানই আমার খুবই কাছের খুবই আপন প্রতি মুহুর্তের সঙ্গী সুখে দুঃখের আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলেই হয়তো এতটা নিজের সঙ্গে আধ্যাত্মিক টান অনুভব করতে পারি আর প্রত্যেকটা সিরিজই আমার কাছে আছে তাই মোটামুটি অনেকগুলো গানই শুনেছি এবং করেছি প্রায় দশ থেকে পনেরো বার কি কুড়ি বারও বলতে পারা যায় তো অনেকবারই করেছি এবং শুনতে এতই ভালো লাগে যে কি বলবো সর্বক্ষণই গানগুলো আমার সম সব সময়কার সঙ্গী